পরিবেশেকে সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে যেমন পরিবেশকে সবুজ রাখার জন্য গাছ কেটে ফেলা কমাতে হবে উপরন্তু নতুন গাছ লাগাতে হবে এছাড়াও গ্রামের পরিবেশ এমনিতে পরিষ্কার কিন্তু তবুও গ্রামের মানুষরা কী করে পেঁয়াজের খোসা আলুর খোসা এইসব খোসাগুলো যেখানে সেখানে ফেলে দেয় প্লাস্টিক যেখানে সেখানে ফেলে রাখে এর ফলে পরিবেশ দূষিত হয় যাতে ওইগুলো না ফেলে তার জন্য আমাদেরকে সঠিক ব্যবস্থা নিতে হবে এবং দেখতে হবে যে তারা ওইগুলো ওখানে না ফেলে বা কোনো আগুন জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে ওইগুলো কীভাবে তুলে নিয়ে গিয়ে আবার নতুন করে রিসাইক্লিং করে আবার সেগুলোকে কাজে লাগানো যায় সেদিকে নজর দিতে হবে এর ফলে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে এছাড়াও শহরের পরিবেশের ক্ষেত্রেও যদি বলি সেক্ষেত্রেও শহরে তো আরোই পরিবেশ দূষিত কারণ শহরের মানুষ নর্দমার দিকে সব জল বয়ে যাচ্ছে সেই নর্দমা আবার দীর্ঘদিন থেকে পরিষ্কার হচ্ছে না এর ফলে কী হচ্ছে নর্দমার জল রাস্তার উপর উঠে যাচ্ছে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে পচা জিনিস পচে সেখানে এত বেশি দুর্গন্ধ হচ্ছে সেখানে কাক বিভিন্ন পশু পাখি সেটাকে খাচ্ছে সেটাকে দূরে আরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে এর ফলে পরিবেশ আরো বেশি দূষিত হচ্ছে আর শহরের গাছ কেটে সবথেকে বড় করেছে শহরের গাছ কেটে সেখানে বাড়ি তৈরি হচ্ছে এর ফলে কী হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে কিন্তু আমাদের ওই গাছ কাটাটা কমাতে হবে যে এবং তার বদলে নতুন করে অরণ্য লাগাতে হবে এবং কোনো ফাঁকা জায়গায় বাড়ি তৈরি করতে হবে যাতে কোনো সমস্যা না হয় ওই যাতে পরিবেশেরও ক্ষতি না হয় এবং সমস্যার পরিবেশকে সবুজ রাখা যায় এবং পরিচ্ছন্ন রাখা যায় এছাড়াও কলকারখানা থেকে বিভিন্ন ধোঁয়া বেরোচ্ছে নর্দমায় গিয়ে সেখানে জল মিশছে ওই সব জিনিসগুলো লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে কলকারখানায় বেশি না ধোঁয়া নির্গত হয় সেরকম যদি কোনো যন্ত্র বসিয়ে বা কোনোভাবে ব্যবস্থা করে ওই ধোঁয়াটা না যাতে নির্গত না হয় যাতে পরিবেশের সাথে না মেশে সেইদিকে নজর রাখতে হবে এর ফলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে সবুজ রাখা যাবে হ্যাঁ আমার আশেপাশে পর্যটন বা নদী নালার উপর ওইগুলো প্রভাব ফেলছে যদি বলি কীভাবে ফেলছে তাহলে বলতেই হয় যে আমার গ্রাম যেহেতু গ্রামে বাড়ি সেখানে গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল বেশিরভাগটাই তার ফলে তারা চাষবাস করছে চাষবাস করার জন্য তাদের দরকার হচ্ছে সার বীজ দিতে হচ্ছে এর পরে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ওই সার বীজ ধুয়ে যাচ্ছে ধুয়ে কী করছে নদী বা নালার জলে গিয়ে মিশছে আবার গ্রামের মানুষ নদী নালাতে গিয়ে স্নান করছে আবার তারা কিছু ক্ষেত্রে গরু মহিষ আবার ওই জলেই স্নান করাচ্ছে নিজেরাও গিয়ে ওখানে স্নান করছে ওখানে কাপড় কাচছে ওখানে বাসন ধুচ্ছে এর ফলে ওই পরিবেশটা দূষিত হচ্ছে নদী নালাটা দূষিত হচ্ছে কিন্তু গ্রামের মানুষ এগুলো সম্পর্কে সচেতন নয় তাদেরকে এই বিষয়ে জানাতে হবে যে কীভাবে এগুলো কোথা থেকে করলে কোথায় গিয়ে পরিষ্কার হবে কোথায় পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্ন রাখা যাবে কীভাবে কী করতে হবে পাহাড়ও দূষিত হচ্ছে পাহাড় ধ্বংস হচ্ছে কারণ গাছ কেটে ফেলছে এর ফলে আগুন সৃষ্টি হচ্ছে এর ফলে সেখানে আগুন জ্বলে যাচ্ছে বন ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে এইগুলো আমাদেরকে নজর রাখতে হবে এবং পরিবেশকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে আমাদেরকে এই এই কাজগুলি অবশ্যই করতে হবে